আমাদের এই পোলট্রি পণ্য প্রক্রিয়াকরণের অনেক রকম সাধারণ সাধারণ পদ্ধতি রয়েছে এবং সেই সাধারণ সাধারণ পদ্ধতিগুলি সমস্ত প্রক্রিয়াই সমস্ত জায়গাতেই এই পালন করা হয় তাই সেই পদ্ধতিগুলো হল যেমন পোলট্রি মুরগিগুলো যে সমস্ত ফার্মে রাখা হবে সেই জায়গাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই পোলট্রিগুলো রোজ রোজ সেমস সে সমস্ত জায়গাগুলো নোংরা করবে তাই আমাদের উচিত সে সমস্ত জায়গাগুলো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেই জায়গাটা খুব বড় করে রাখা কারণ পোলট্রি মুরগিগুলো একসাথে অনেকগুলো থাকে তো তাই সেসব জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং তাদেরকে নিয়মিত জল এবং খাবার তাদের দিতে হবে কারণ তা যাতে তাদের শরীর সুস্থ থাকে আর তাদের মধ্যে যদি কোনো রোগ চলে আসে তাহলে ওই পোলট্রি খেয়ে সমস্ত মানুষেরও শরীরে রোগ চলে আসবে তাই আমাদেরই উচিত ওই পোলট্রিগুলোর ভালো করে যত্ন নেওয়া তাই তাদের শরীরে যাতে কোনোভাবে রোগ না আসে তাই তাদেরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং তাদেরকে ভালো খাবার এবং জল সর্বদাই দিতে হবে তাই এই সব এই পোন পোলট্রির জন্য আমাদের বাজারে যে পণ্যের যে দাম সে আমাদের এই গুণমানকে খুব বিশেষভাবে প্রভাবিত করেছে আমাদের বাজারে খুব চূড়ান্ত পর্যায়ে নেমে এসেছে এই পোলট্রির দাম তাই আমার মনে হয় যে এই পোলট্রিগুলো আমাদের বাজারে যতদিন যাবে তত খুব মূল্যবান হয়ে উঠবে আর তাছাড়া এই পোলট্রিদের এই জবাই করা বা কষাই করা জিনিসগুলো খুব একটা আমরা পছন্দ করি না তবুও এটা খুব বিশেষভাবে প্রচলিত যেমন মুসলিমরা রয়েছে তারা পোলট্রিকে জবাই করে খায় কিন্তু হিন্দুরা জবাই করে খায় না তাই এই পোলট্রিকে জবাই করে খাওয়ার সময় আমাদেরও খুব কষ্ট হয় কিন্তু মানুষ সে সেসব কথা ঠিক শোনে না তারা খেতে খুব পছন্দ করে তাই এই পোলট্রিগুলোকে জবাই করা বা কষাই করা ভাবেই এদের উপর খুব চূড়ান্তভাবে ক্ষতি করা হয় বা এদের উপর খুব চূড়ান্ত আকার ধারণ করা হয় তাই আমার মনে হয় এই পোলট্রিগুলোকে খুব ভালোভাবে এদের প্রক্রিয়াকরণ করতে হবে